আমি সকাল এবং সন্ধ্যে দু বেলা গানের রেওয়াজ করি এবং সেভাবেই আমি নিজের গান গাওয়ার কৌশল বাড়িয়ে তুলি এবং আমি নিজের উপর যত্ন নিই যেন আমার গলা ঠিক থাকে গলা ঠিক রাখার জন্য আমি টক জাতীয় এবং ঠান্ডা জাতীয় খাবার একদমই খাই না আর আমি মনে করি আমার গানের মধ্যে আমার নজরুল গীতি এবং বাউল সঙ্গীত কঠিন বলে মনে হয়